হুম বলছি পুজো তো এলো কবে আসছিস আসছিস তা হলে ও ছুটির নোটিশ দেয়নি এখনও না জামাকাপড় তো কিছুই কেনা হয়নি একচুয়ালি তুই এলে মানে তোর সুবিধা মতো পছন্দ মতো কিনতে পারবি আর যদি আগে কেনা হয় হ্যাঁ ওইগুলো কেনা হয়ে গিয়েছে কিন্তু তোর যাবতীয় জিনিস কিছুই কেনা হয়নি কারণ তোর পছন্দ মতো জিনিস কিনতে হলে তোকে তো থাকতে হবে উপস্থিত ভাই এসেছে ও বলছে যে দিদি কবে আসবে ওর জিনিসগুলোও তো কেনা বাকি আছে ও খুব ভালো করেছিস আর আসতে আসতে মোটামুটি কদিন লাগবে হ্যাঁ করতে দিয়ে দিয়েছি বলছি আসতে ওই তো মানে শুক্রবার থেকে তো পুজো তো কবে থেকে মানে বৃহস্পতিবারের মধ্যে ঢুকবি তো মানে ষষ্ঠীর দিন ঢুকবি হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা ট্রেনের রিজার্ভেশন কনফার্ম হয়েছে না এখনও হয়নি ঠিক আছে আমি আজকে কেটে দিচ্ছি কিন্তু ও যদি মানে কনফার্মেশন না হয় তাহলে ওয়েটিংয়ে থাকলে পরবর্তীকালে দেখে নেব যে কনফার্ম হচ্ছে কিনা মানে আজকে টিকিট ঠিক আছে ঠিক আছে চেষ্টা কর ঠিক আছে আজকে আমি বলে দিচ্ছি যাবতীয় জিনিস যাতে ও কিনে নেয় না না না ওই ওগুলো কিছুই কেনাকাটা হয়নি তুই এলে তোর পছন্দ মতো যাতে ঠিক আছে তা হলে আজকে ভাইকে আর তোর মাকে নিয়ে আজকে আমি জিনিসগুলো কিনে নিচ্ছি আর ঠিক আছে আর টিকিটটা কেটে আমি তোকে তোর পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে কনফার্ম হচ্ছে কি না আর সাবধানে আসবি ঠিক আছে ঠিক ঠিক আছে ওকে